হ্যাঁ বলো দাদা হ্যাঁ দাদা অনেক দিন আগে লোড দিয়ে নতুন নতুন মাল এসছে শীতকালের পুরো সেই লেভেলের মাল একদম তুমি কোন প্রোডাক্টটা নেবে সেটা তো বলবে তুমি ছেলেদের নেবে না মেয়েদের সোয়েটার নেবে না হুডি কী নেবে সেটা বলো কী নেবে কী কী লেদারের দেবো এখানে একটা এক নম্বর মাল আছে একটা লেদারের পুরো সেই লেভেলের আমার কী বলো তো আমি কী বলছি শোনো এখান থেকে এখানে যা আছে আছে তুমি যদি পারো তো লাক্স বা লাক্সবাগান বাজারে আসবে বুঝলে আমার ওখানেও সব থেকে বড়ো দোকান বুঝলে আমার সব থেকে বড়ো দোকান এখানে তুমি পুরো এক নম্বর মাল পাবে তা কী বলছি শোনো এই যে লেদার জ্যাকেটটা দেখাচ্ছি এটা দেখো পছন্দ হচ্ছে কিনা এর দাম হচ্ছে পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা এক্টু কমের মধ্যে দেখাবো এর একটা কপি মাল আছে দেখো এটা কেউ বুঝতেই পারবে না যে এটা আসল না নকল দেখে নাও এই মালটা এর দাম হচ্ছে সব থেকে কম এর থেকে এক টাকাও কম হবে না দুহাজার হ্যাঁ দুহাজার চারশো নশো নিরানব্বই টাকা বুঝলে কমের মধ্যে আরও তুমি অন্য জায়গায় কমের মধ্যে পাবে না তুমি লাক্সবাগান বাজারে এসেছো বলে পেয়ে যাবে দেখাচ্ছি দেখো এই মালটা দেখো এ র থেকে কমে কিন্তু একদম হ্যাঁ এখানে সবার থেকেই বেশি আমি এই লাক্সবাগান বা বাজারটা বড়ো বুঝলে এই মালটা দেখো এই মালটা সব থেকে ভালো আর কম দামের মধ্যে পেয়ে যাবে এটা এক হাজার নশো নিরানব্বই টাকা এটা কি পছন্দ হয়েছে হ্যাঁ এটা দুহাজারের মধ্যেই তো আছে বলছি না আমার কাছেই পেয়ে যাবে সব রকম মাল আপনার জন্য এটা মাত্র এক হাজার আটশো টাকা এর থেকে কমাতে পারবো না কেমন টাইপের প্যান্ট নেবেন ঠিক আছে আপনার সাইজটা একটু বলুন দাদা দেখো এই সাইজটা দেখো এই কালারটা সব থেকে বেস্ট এই সোয়েটারের সাথে এই জ্যাকেটের সাথে এই ব্ল্যাক কালার প্যান্টটাই মানাবে এই মালটাই নিয়ে নাও এর দামটা খুবই কম সাড়ে ছশো টাকা দাম তোমার জন্য ছশো কুড়ি টাকা

আর কিছু না তো